হাঁ হ্যালো আচ্ছা দাদা বলছি আপনি চুল কাটেন তো আচ্ছা দাদা বলছি আপনি কি নতুন পুরানো সবরকমের সব ধরনের ছাঁট দেন এই নতুন নতুন যে ছাঁটগুলো এখন বাজারে চলে জানেন তো এগুলো এগুলো এগুলো দেন দাদা আপনি হাত দিয়ে না মানে মেশিন মেশিন ব্যবহার করেন মেশিন দিয়ে কাটেন না না তবু ওই যে বীট টিটগুলো যেগুলো মানে ওই যে বুঝতে পারছেন তো মানে ওই খাঁজের উপর দিয়ে যে যেখান দিয়ে দাগ ফাগগুলো ওঠে ওগুলো তো কাঁচি দিয়েই করতে হবে হ্যাঁ যে আমার একটা খুব একটা মানে একটা ছাঁট খুব ট্রেণ্ডে যেটা চলছে ওটা খুব পছন্দ হলো আর কী তো ভাবছিলাম কিন্তু আমাদের এখানে ওইরকম হয় কিনা ওই জন্য আপনার নাম্বারটা নিলাম আপনি পারেন কিনা সেটা একবার আপনি দেন আচ্ছা আচ্ছা না না ওই যে আপনি ওই ছাঁটটা জানেন ওই মানে সামনে থেকে মানে একেবারে পিছন পর্যন্ত মানে মিড্ল দিয়ে একটা চুল উঁচু মানে ওটা হয়তো লাস্টে জেল দিয়ে একটা উঁচু করে এরকম চারিদিকে কোনও চুল থাকবে না বা জিরো করতে পারেন মানে বুঝতে পারছেন আমি কোন ছাঁটটার কথা বলতে চাচ্ছি এই আপনি বুঝতে পারছেন আমার ছা কোন ছাঁটের কথা আমি বলতে চাচ্ছি দাদা হ্যালো শুনতে পাচ্ছেন তো ওই ছাঁটটা কি আপনি দিতে পারবেন আচ্ছা আর চুল কাটার পরে ওই আপনি ওই এ টেগুলো করেন ওই জেল ফেল লাগিয়ে যেটা একটু ওগুলো করেন বা কালার করেন আপনি কালার করেন আচ্ছা দাদা আপনি বাজেটের কোনও চিন্তা করবেন না এ আমি বলছি যে চুল কাটার পরে কালার দিয়ে জেল দিয়ে পুরো ফুল প্যাকেজ আপনার কীরকম আপনার কীরকম লাগবে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে তাহলে মোটামুটি হবে স্যাটিসফ্যাকশন পাবো এটা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি কবে যাবো দাদা আপনার মানে মোটামুটি কোন দিন একটু ভিড় কম থাকে বা একটু ফাঁকা থাকে আচ্ছা মানে মোটামুটি রবিবার বাদে আমি যে কোনও দিন যেতে পারি তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি বুধবার নাগাদ বা বৃহস্পতিবার নাগাদ যাই আচ্ছা সকালে না বিকেলে দাদা কোন সময় সকালে আসলে ভালো হয় না আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি সকালে একদিন নটা দশটার মধ্যে যাবো